আমরা সাধারণত যোগব্যায়াম করার জন্য নির্জন বা শান্ত জাগার সব সমময় প্রয়োজন যার জন্য যোগব্যায়াম এমন একটা সাধনার জিনিস যেটা সব সময় জন্য কোনো ঝামেলা বা কোনো সাউন্ড শব্দ বা অন্যান্য কোনো বড়ো কিছুর শব্দ হচ্ছে কলকারখানা এখানে আমাদের মনঃসংযোগ নষ্ট হয় যোগব্যায়াম ক্ষেত্রে একটা নির্জন জায়গা যেখানে কোনো সাও শব্দ বা কোনো হইচয় কোনো কিছু নেই সেখানে একমাত্র যোগব্যায়াম করা উপযুক্ত জায়গা এই যোগব্যায়াম সাধনার ফলেই হয় দীর্ঘদিন ধরে সে একটা সাধনা করছে একটা নির্জন জায়গায় যেমন না সাধু একটা শ্মশানে বা কোনো স্থানে যোগব্যায়াম করছে সেখানে তার একটা প্রতিষ্ঠান মতো তৈরি হয়েছে সে যোগব্যায়ামের দ্বারা অন্য কোনো কিছুর কারও যদি কোনো কিছু হতে পারে বা হতে চলেছে সেগুলোও সে বলে দিতে পারে এবং তার মুক্তির উপায়ও সে দিতে পারে এই যোগ ব্য্যায়াম করার ফলে মানুষের সাধনা ভজনা সব কিছুই তার মধ্যে চলে আসে এবং তার মধ্যে একটা ভক্তিভাব উৎপন্ন হয় যোগা এমন একটা জিনিস যা মানুষকে সুস্থ সবল এবং বাঁচিয়ে রাখতে সাহায্য করে যোগব্যায়ামের ফলে মানুষষের ক্ষতি হয় না বরং উপকারেই হয় যোগ এমন একটা জিনিস যা দীর্ঘদিন ধরে সে এই যোগব্যায়াম করতে করতে তার শরীরে একদম একটা তুলোর মতো শরীর তৈরি হয়ে যায় যার ফলে সে কোনো কিছুকে সহজেই করতে পারে বা দেখাতে পারে একটা একটা জিনিস একটা প্র্যাকটিস বা একটা প্রতিদিন দিনের পর দিন ধরে একটা একটা কাজ করতে থাকার কোনো কিছুকে তার অভ্যাসে পরিণত হয়ে যায় এবং সে একে একে একজনের এই ধ্যান করার পরে যোগ করার পর অন্য কাউকে সে শেখাতে পারে এবং সে তার মতো একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তৈরি করতে পারে